হ্যালো কে বলুন হ্যাঁ পাওয়া যাবে বলুন দশ কেজি আচ্ছা হয়ে যাবে দশ কেজি আর কিছু চাল লাগবে আর অন্য কোনো চাল আমার তো বাদশা ভোগ চালের এখন আশি টাকা কেজি চলছে দেখুন পঁচাশি টাকা করে তো চলছে আমি পাঁচ টাকা কম করেই আপনাকে বলেছি আর কি করে কম না আমি আমি তো ডিস্কাউন্ট দিয়েই আপনাকে বলছি যে আশি টাকা দেখছি দাঁড়ান আমার তো লস হয়ে যাবে না কিনাই পড়ছে আমার আশি টাকা আমার দোকান থেকে কিনবেন বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক আছে দেখুন আপনি এক কাজ করুন আপনারও নয় আমারও নয় বিরাশি টাকাতে ঠিক করুন বুঝতে পারছেন নয়তো আমার খুব অসুবিধা হয়ে যাবে সে বুঝতে পারছি আপনার আমারও তো সমস্যা আছে বুঝতে পারছেন তো দেখুন একটু যদি আর একটু যদি দেখুন দু টাকা করে যদি বেশি দিতে পারেন দেখুন না যদি হয় সে তো বুঝছি বুঝতে পারছি ম্যাডাম কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে দেখুন একাশি টাকায় করুন তাহলে অন্তত এক টাকা অন্তত আচ্ছা আপনি এক কাজ করুন আপনি পাঁচ কেজি একাশি টাকা করে দিন আর বাকি পাঁচ কেজি আশি টাকা করে দিন তাহলে একাশি টাকা করে দিন আমারও কিছু তো লাভ থাকুক তাহলে আপনার কবে লাগবে সেরকম হলে যদি আপনি ঠিকানাটা দেন তাহলে আমার লোকই গিয়ে দিয়ে চলে আসবে সেটা কোনো অসুবিধা নেই ঠিক আছে আমাকে আপনি এই নম্বরে পাঠিয়ে দেন আমি আপনার লোক পাঠিয়ে দেবো তিন চার দিন পর ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে ধন্যবাদ হ্যাঁ